বইটি শেষ করতে আমার সাধারণত খুব বেশি সময় লাগে না কিন্তু যখন আমি প্রথমবার বইটি পড়েছিলাম সেক্ষেত্রে আমার অনেক বেশি সময় লেগেছিল মোটামোটি এক মাসের মতো তারপর থেকে যতবারই আমি বইগুলো পড়েছি আমার অনেক কম সময়ের মধ্যেই বইগুলো সম্পূর্ণ করতে পেরেছি আমি সেক্ষেত্রে আমার কোনও মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য কিছুই থাকে না আমার যখন যেমন মনে হয় আমি সেভাবেই বইগুলো পড়ি কারণ এই সরাসরি বইগুলো পড়তে আমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টাও সরাসরি বইগুলো পড়তে পারি কারণ এই বইগুলো আমার অনেক ক্ষেত্রেই আমাকে মানসিক শান্তি প্রদান করে তাই যখন আমার মনে হয় যে আমার মানসিক শান্তি ব্যাঘাত ঘটছে সেই মুহূর্তে আমি এইগুলো বইগুলো পড়ি এবং আমার মানসিক শান্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করি